পশ্চিমবাংলার প্রধান ক্রীড়াদল হল মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব এটি কলকাতা ভিত্তিক মুখ্যত ভারতীয় ফুটবল ক্লাব এই ক্লাবটি বর্তমান ভারতের অন্যতম শ্রেষ্ঠ ফুটবল ক্লাব এবং ভারতীয় ফুটবলের ইতিহাসে শ্রেষ্ঠ ফুটবল ক্লাব হিসাবে পরিগণিত হয় মোট পাঁচবার এই দল ফুটবলে ভারতের সর্বোচ্চ লিগে চ্যাম্পিয়ান হয়েছে যা একটি যুগ্ম রেকর্ড মোট বত্রিশ বার এই দল পশ্চিমবঙ্গে সর্বোচ্চ ক্রিকেট লিগে চ্যাম্পিয়ান হয়েছে আঠেরোশ উনব্বই সালে প্রতিষ্ঠিত এইদল এশিয়ার প্রাচীনতম ফুটবল ক্লাবগুলির একটি ফেডেরেশন ক্লাব রোহারস ক্লাব ডুরান্ড কাপ আইএফএ সিল্ড জাতীয় ফুটবল লিগ এবং কলকাতা ফুটবল লিগ জয় করেছে মোহনবাগানই প্রথম ভারতীয় দল যারা একটি ইউরোপীয় দলকে পরাজিত করেছিলো উনিশশো এগারো সালে আইএফএ শিল্ডে মোহনবাগান ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্টকে দু এক গোলে পরাজিত করেন আঠেরোশো উনব্বই সালে ক্লাবের প্রতিষ্ঠা শতবর্ষ উপলক্ষে ভারত সরকার উনিশশো এগারো সালে এই জয়ের একটি স্মারক ডাকটিকিট প্রকাশ করে মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব তার প্রধান প্রতিপক্ষ ইস্টবেঙ্গল ফুটবল ক্লাবের সঙ্গে কলকাতা ডার্বিতে অংশগ্রহণ করে উল্লেখ্য পশ্চিমবঙ্গীয়রা অর্থাৎ হল মোহনবাগানের সমর্থক এবং পূর্ববঙ্গীয়রা হল ইস্টবেঙ্গল ক্লাবের সমর্থক